খামারে বা বাড়িতে কাজ করার সময় আমি অনেকরকমভাবে গান করে নিজেকে এন্টারটেইনমেন করি গান গাই নিজের মনে কারণ গান করতে করতে কষ্ট হয় তো কষ্টটা এড়ানোর জন্য আমি নিজের থেকে গান গাই কিছু হিন্দি গান থাকে যেগুলো আমার খুব পছন্দের জিনিস যেমন দুঃখের গান আমি খুব পছন্দ করি ভালোবাসার গান আমি খুব পছন্দ করি তো এইগুলো শুনি প্লাস এইগুলো মুখে গানও করি এবং আমার গান করতে মুখে গান করতে করতে কাজ করতে খুব ভালো লাগে কাজ করার সময় মানুষ দেখেছি যে অনেক ধরনের গান গায় যেমন বাউল গান গায় অনেকে অনেকে যদি কষ্ট হয় কষ্টের গান গায় অনেকে লোকগীতি গায় তো এইগুলো তাদের কাজের মাধ্যমে তাদের কষ্টটা ফুটে ওঠে এবং এই গানের মাধ্যমে তারা নিজেকে স্বস্তি রাখার চেষ্টা করে বা শান্ত রাখার চেষ্টা করে